আমাদের গ্রামের দিকে বেশিরভাগ সমস্যা হচ্ছে অপুষ্টি এবং খাওয়ারের অভাব যার কারণে মা বাবাকে কি করতে হয় সকালবেলা তারা কাজের জন্য বেড়িয়ে যায় এবং তাদের ছেলেমেয়েদের উপরে দায়িত্ব থাকে ঘরে রান্নাবান্না থেকে শুরু করে ঘরে সমস্ত যাবতীয় কাজ কর্মের জন্য এবং তার ফলে কী হয় তারা পড়াশুনোর সময় পায় না তাদের মনে একটা ভয় চলে আসে যে আমরা স্কুলে যাবো আমাদের পড়াশুনো হয়নি আমি মাস্টারমশাইকে যেয়ে কি পড়া দেবো এর ফলে তার মা বাবা কোন দিন বাড়িতে আছে অথচ ছেলেটা স্কুলে আসতে চায় না এছাড়াও মা বাবার একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করে থাকি যেখানে দেখি যে তার মা বাবা ভাবে যে আমার ছেলেটা কী করবে এই তো দেখছি টিভি খুললে বিভিন্ন ধরনের সমস্যা আজকে ছেলেরা এত দূর পড়াশুনা করেছে তার পড়েও কাজ পাচ্ছে না তাদের গ্রামে হয়তো আট দশটি ছেলে বেকার হয়ে বসে আছে তাই তাদেরও মনের মধ্যে মানে একটা মানে সন্দেহ বাসা বেঁধে থাকে যে মরুক গে যাক আমার যে কাজ সে কাজের মধ্যেই আমার ছেলেটা কাজ করছে ঠিক আছে আমরা এসে অন্তত বাড়িতে এসে খেতে পাচ্ছি এটাই ঠিক আছে তার ফলে কি হয় যে যে পেশায় থাকে যুক্ত থাকে তার ছেলেটাকেও সেই পেশাতে তারা নিয়ে চলে আসতে চায় যাতে করে ছেলেটা অন্তত তার খাবারের জোগার করে নিতে পারে এই জন্যই আজকে আমাদের স্কুলে ড্রপ আউট বা যে সমস্ত ছেলেরা স্কুলে যেতে পারছে না এর সংখ্যা দিনের দিন বেড়ে চলেছে এটা আমাদের সরকারকে দেখা উচিত একটু যাতে এই ধরনের সমস্যা না হয়